দেখুন আমার বাড়ির পাশে ফরেস্ট ডিপার্টমেন্ট ক্যাম্প রয়েছে এবং এক কিলোমিটার ফরেস্ট রয়েছে গতকালকেও একটি অরণ্য বন থেকে ফরেস্ট থেকে একটা হাতি আমাদের বাড়ির পাশে আসে কিন্তু আমরা দুঃসাহসিক কাজের বর্ণনাটা বলবো না সেখানটা আমরা থাকতে থাকতে অভ্যাস তাদেরকে মানিয়ে নিতে পারলেই ভালো না নিতে পারলেই খারাপ তাদেরকে যদি কোনও আঘাত করা হয় সেটাই আমাদের ক্ষতিকর যদি কাউকে আঘাত করা না হয় বা কিছু করা না হয় সেই ক্ষেত্রে তারা কিছু করবে না আর ভয়ের কিছুই নেই সন্মান দিতে শিখতে একটা মানুষকে যেরকম সম্মান দিতে হয় তেমন পশুদেরও একটু সম্মান দিতে হয় হাতিও অনেক কিছু করে সেটা কোনও বিষয় মানে রাখে না তাদেরকে মানিয়ে নিতে হয় তাহলে সবকিছুই ঠিক থাকে